নেওয়ার সবথেকে বিলাসবহুল টিপ হলো এখান থেকে তারাপীঠ যাওয়ার সময় একটা এসি বাজে করে আমরা যখন যাচ্ছিলাম

যখন আমরা সেই ট্রিপ টা নিয়ে মানে বাসে করে যাচ্ছিলাম তখন বাসটার ভিতরেও কি এমন নেই যেটাকে আমরা বিলাসবহুল বলা চলে না যেরকম আমাদের ওখানে আমাদের ওই পাাসটায় এতো কিছু সুযোগ সুবিধা ছিল যে মানে একটা ফাইভ স্টার হোটেল বা একটা বিলাসবহুল বাড়িতে যেরকম আমাদের থাকে সেরকমই বাসটার ভিতরে অনেকটা কানডিশান ছিল অনেক রকম কানডিশান এবং অনেক রকম সুযোগ সুবিধা ছিল যেটা যেরকম বলা যায় যে আমাদের পাশের ভিতরে যে বসার জায়গাগুলো ছিল সে বসার জায়গা কিন্তু বসার জায়গাগুলো এমন ছিল মানে পুরো একদম গদি দেওয়া এবং গদিটা এমন পুরো সিট টা পুরো আপনি শুয়ে পড়তে পারবেন বসতে পারবেন যখন যেরকম ইচ্ছা আপনি সেরকম করতে পারবেন এবং সেই বাসে করে যখন আপনি বাসে শোবেন তা মনে করবেন যেন আমি কোথায় শুয়েছি মানে এত সুন্দর বাসের যে শোয়ার জায়গাটা আর কি মানে শোয়ার দিয়ে বসার জায়গাটা সিট যে সিট বলা হয় খুব সুন্দর এবং বাসের ভিতরে এসি ছিল এসি বাস টা পুরো এসি বাস ছিল এবং দুতলা বাস ছিল আর সেখানে যে বাথরুমের ব্যবস্থাটা ছিল বাথরুমটা ছিল খুবই সুন্দর এবং বাথরুমে আপনারা মানে বাথরুমে সবথেকে একটা মানুষের সবথেকে যেটা জরুরি সেটা হলো তার বাথরুম বাথরুমরা যদি ভালো না থাকে তাহলে আপনি কিন্তু সেখানে গিয়ে শান্তি পাবেন না তাই বাসটের ভিতরে বাথরুমটা খুবই মানে বাথরুমের পরিষেবাটা খুবই ভালো ছিলো এবং বাসের ভিতরে গানের ব্যবস্থা ছিল বক্সের ব্যবস্থা ছিল বক্সে আপনারা গান শুনতে পারবেন গানে করতে পারবেন এবং ওর ভিতরে আবার সুন্দর খুব সুন্দর ছিল আপনি যখনই চাম মনে করবেন তাই করতে পারবেন বাস টা এত সুন্দর তা সে বলার মতো না আর বাসের চারিদিকে ছিল ছিকঝাক লাইট একদম পুরো ফাইভ স্টার হোটেল এ মতো আর খুব সুন্দর অনেকেই একসঙ্গে বাসটার ভেতরে যেতে পারবে এসি আছে আপনাদের গরম লাগবে না এবং বাসে খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা আপনি খাওয়া দাওয়া টা যেটা বলতে পারেন খাওয়া দাওয়া কিন্তু আপনি খুব সুন্দর খাওয়া দাওয়া পাবেন সেখানে কিন্তু আপনার এমনি চা খেতে যাবেন চা খেতে যাবেন সবই খেতে পারবেন মাছ মাংস খুব সুন্দর পরিষেবা আর খুব সুন্দর রান্না সেখানে মানে তারাই আর কি বাসের ভিতরে তোমার নিতে দেবে খুব সুন্দর জায়গা মানে এইয় যে বাইরের যে প্রাকৃতিক দৃশ্য আপনি যাচ্ছেন ট্রিপে ও সত্যিই মানে সেখানে গিয়ে যাওয়ার যে ট্রিপটা মানে খুবই সুন্দর সেটা এক কথায় মাইন্ড ব্লোইয়িং হ্যাঁ মাইন্ড ব্লোইয়িং সো আমি এইটুকুই বলতে চাই আমার এই ট্রিপটার বিষয়ে আর কিছু বাস এটুকুই ও ক্য